বাড়িতে জন্মাষ্টমী পুজো হয় তো জন্মাষ্টমী পুজো এসে আগেভাগে আমার একবার মনে হলো কী আমি একটা মানে গোপালের মূর্তি বানাই তো গোপালের মূর্তি একটা বানালাম বানালাম মানে অল্প অল্প আজ একটু কাল একটু এমনি করে করে একটা গোপালের মূর্তি বানিয়েছি তো বানিয়ে এবারে গোপালটাকে যখন নিজের মতো করেই বানিয়েছি নিজের মতো যেমনভাবে মানে চোখ আঁকলে যেমন সুন্দর করে চোখ আঁকলাম বা মুখ বা গোপালকে যেমনভাবে সাজানো যায় আর কি গোপালকে যেমনভাবে সাজাবে তত ভালো লাগবে গোপাল সে তো একটা ছোটো বাচ্চা বাচ্চার মতো করে তাকে যেমনভাবে সাজানো যায় তো সেইভাবে তাকে মানে যে সাজানো তার চোখ আঁকা বা তিলক লাগানো কিংবা তার হাতে যে লাড্ডু দেওয়া সেগুলো আবার সুন্দর করে রঙ টঙ করলাম তাকে সুন্দর করে সাজালাম সাজিয়ে টাজিয়ে নিয়ে এবার আমার তখন অভিজ্ঞতা এত ছিল না যে আমি খুব ভালো পারব কি পারব না কিন্তু ইচ্ছা ছিল যে আমি পারব তো সেই হিসাবে আমি ইয়ে করলাম যে দেখি আমি চেষ্টা করে তখন অভিজ্ঞতা এত ভালো ছিল না কিন্তু যখন বানালাম বানিয়ে আনার পরে যখন পুজো করা হচ্ছে সবাই এসেছে লোকজন যখন দেখছে তখন দেখছে যে না গোপালটা সত্যি খুব সুন্দর বানানো হয়েছে বা তার ডিজাইন রঙ যেমন এ করা তারপর তাকে সাজানো টাজানো জামা কাপড় পরানো এ করা হয়েছে খুব ভালো লাগছে বা সবাই এসে যখন ভালো বলছে সেটাও খুব ভালো লাগছে শুনতে তখন থেকে একটু একটু করে অভিজ্ঞতা আরও বাড়তে থাকে যে না আমি এ জিনিসটা পারব বা আমার দ্বারা এটা হবে তখন ইচ্ছাও হলো যে ঠিক আছে আমি পরের বছর আরও একটু ভালো বানাব এইভাবে করতে করতে করতে করতে একটা অভিজ্ঞতা চলে আসে যে না আমি জিনিসটা আমি এভাবে এইভাবে আমি করতে পারি ঠিক হয়েছে আমার তাহলে এর থেকে আরও একটু ভালো হবে সেই জন্য করে দেখে যখন সবাইও ভালো বলছে তখন নিজের ইচ্ছাটাও আরও বেশি করে জাগছে তখন দেখলাম যে না খুব ভালোই হয়েছে তাহলে আমি পারব তো এটাই হচ্ছে অভিজ্ঞতা